সেভাবে বলতে গেলে আমি সে দিক থেকে কোনো স্টেট লেভেল বা রাজ্য লেভেলের আমি কোনো খেলায় অংশগ্রহণ করিনি তবে স্কুল লেভেলে আমি দৌড় বল অঙ্ক দৌড় বল বা জিমনাস্টিক টাইপের কোনো খেলাতে অংশগ্রহণ করেছি তবে অলিম্পিক বা আমার ক্রিকেট এই সব খেলায় আমার একটা নেশা আছে তবে আমি সেভাবে কোনো খেলা স্টেট লেভেলের কোনো খেলাতে অংশগ্রহণ করিনি